জেট ওয়াচ টেলিকম বলছেন বলছি আমার কাছে একটা ফোন আছে ফোনের ফোনের বোর্ডটা ডিস্টার্ব হচ্ছে ফোনের বোর্ডটা চেঞ্জ করবো কেরম কী পড়বেন কি আলো আসছে মাঝে মাঝে আবার আলো চলে যাচ্ছে আচ্ছা কম্পানির মালই দিই দেবেন আ ও আর আমার আর একটা আর একটা হ্যাঁ আরেকটা ফোন আছে সেই ফোনটা আমি সার্ভিস করাব ওটা সার্ভিস সার্ভিস করতে কীরকম ওর শুধু স্কিনটা চেঞ্জ করে দেব স্কিনটা কীরকম কী দাম আছে ফোনটা ঐ ভিভো ওয়াই এইট্টি থ্রি

আচ্ছা আর আমি যদি ফোনটা দিয়ে যদি একটা নতুন ফোন কিনি কেরম দাম পড়বে ভিভোর আমার ফোনটা তিন বছরের ও ইএমআই নিলে কি জিরো ডাউন পেমেন্ট হবে আচ্ছা আর ঐ ফো

আচ্ছা আর দশ হাজার টাকার ফোন নিলে কত করে ইএমআই পড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি